বর্ধমানের সব থেকে সুন্দর জায়গা হল সায়েন্স সেন্টার কেএসপি আরও ভালো ভালো এখানে খুবই সুন্দর যেরকম রেনেসাঁ এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয় এমন একটি বর্ধমান এমন একটি জায়গা যেখানে কোনো দিন বৃষ্টির প্রভাবে বন্যার সৃষ্টি হয় না যেখানে মানুষ প্রতিটা পরিষ্কার রাস্তা আবর্জনার কোনো কিছু পাবেন না গোলাপবাগ সাইটটা আপনি ঘুরে আসতে পারেন সেটা খুবই ভালো জায়গা যেখানে কোনো প্লাস্টি ক বা কোনো কিছু নোংরা পরিবেশ থাকলে সেখানে রবিবার রবিবার প্রতি রবিবার পরিষ্কার করে দেওয়া হয় মানুষ এখানকার দূষণ সেরকম কারখানার জন্য প্রবলেম তো হয় না সেরকম জলপ্রভাবও খুব ভালো এলাকা তো নয়